উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হলো পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল এরিয়া এই এরিয়াতে বিভিন্ন ধরনের উপজাতির মানুষও বসবাস করে থাকেন এবং অনেক উপজাতীয় অঞ্চল রয়েছে এদের মধ্যে অন্যতম হলো বনগাঁ বারাসাত গাইঘাটা বাদুড়িয়া নৈহাটি প্রভৃতি এই জাগার মানুষজন তাদের শিক্ষাগত ক্ষেত্রে অনেক ধরনেরই সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন বনগাঁ বনগাঁ উত্তর চব্বিশ পরগনার যে মেন শহর সেইখান থেকেই অনেকটাই দূরে অবস্থিত তাই তাদেরকে যাতায়াতের জন্য অনেকটা দূর পাড়ি দিতে হয় এবং যাতায়াতের প্রধান মাধ্যম হলো ট্রেন অন্য কোনো মাধ্যমের বিকল্প তাদের কাছে নেই তো যাতায়াতের জন্য তারা প্রধানত ট্রেনকেই ব্যবহার করে থাকে এবং ট্রেনের সংখ্যাও খুবই কম তাই তারা প্রতিনিয়ত যখন যাতায়াত করে তাদেরকে অনেক ধরনের সম্মুখীন এবং প্রতিকূলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন তাদেরকে হতে হয় তাদের জন্য প্রত্যেক দিন যাতায়াত করা মোটেই সুস্থক স্বাস্থ্যকর নয় এ অবস্থায় তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়